গত সপ্তাহে আমি আসানসোলে দোকান থেকে কতগুলো মশলা রাখার কৌটো কিনেছি সত্যি খুব ভালো কৌটোগুলো অত কম দামে যে এত সুন্দর জিনিস পাবো সেটা ভাবিনি তো আমি ভবিষ্যতেও ওই দোকান থেকে আবার জিনিস কিনতে যাবো এবং ভালো খুব সেটা আমি দেখেছি আর আমি ভালোও লেগেছে